হস্তশিল্প বলতে আমরা সর্বপ্রথম বোঝাই যে হাতে তৈরি বিভিন্ন রকম পুতুল বা বিভিন্ন রকম কাজ হাতে যেসবগুলো কাজ করা হয় সেগুলোকে হস্তশিল্প আমরা বলে থাকি হস্তশিল্প আমাদের দেশে খুবই খুবই নাম করা একটা জিনিস খুবই নাম খ্যাত আছে হস্তশিল্পর হস্তশিল্প করে বহু মানুষ এর থেকে লাভবান হয় বা বহু মানুষ এ থেকে তাদের জীবিকা নির্বাহন করে থাকে